পরিবারের মহিলা বলতে মহিলারা তো আর মাছ ধরতে যায় না তো আমরাই যাই মাছ ধরতে তো ওরা সাহায্য করতে বলতে আমাদের সব কিছু গুছিয়ে গাছিয়ে দেওয়া বলো বা জাল বুনে দিতে সাহায্য করে আরো নানান যেসব কাজগুলো আসে মানে মাস ধরতে গেলে যেসব জিনিসপত্রগুলো নিয়ে যেতে হয় বা আমাদের যে দৈনন্দিন জিনিস দিনে যে খাবার দাবার বেঁধে দেওয়া যে মাছ ধরতে যাবো নদীতে তো সেইগুলো বেঁধে দেওয়া যেইগুলো সেই সব কাজগুলোও তারা করে থাকে এছাড়া সেই সব জিনিসগুলো আর তেমন নেই তবে এখানে আর একটা যে আপনি প্রশ্ন করলেন যে নারীরা কেন মাছ ধরতে সমুদ্রে যায় না তো দেখো এইটা একটা হাডওয়ার্কিং কাজ বা পরিশ্রমী কাজ তো এই কাজগুলো আমরাই করি ওরা যায় না বলতে ওই মাছ সমুদ্রে সেখানে ঢেউয়ের ব্যাপার আছে ব্যালেন্সের ব্যাপার আছে অনেক ব্যাপার আছে তার জন্য কি ওরা যায় না ওদের জীবনের একটা রিস্ক থাকে সেখানে কারণ ওদের বাড়িতে বাচ্চাও মানুষ করতে হয় তো আমরা সেই জিনিসটার না পরোয়া করে আমরা চলে যাই আর যেটা বলছে যে সাহায্য সাহায্য বলতে মাজ নিয়ে আসার পর ধরে আনার পর সেইগুলো বাছাই করা বলো আর সেইগুলোকে গুছিয়ে দেওয়া বলো বাজারে বিক্রির জন্য এইসব কাজে তো ওদের হাত তো থাকেই আর তেমনভাবে আর বিশেষ কোনো কিছু নেই